আশেপাশের জায়গায় বা শহরে ভ্রমণ করার সময় আমি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই যেগুলি হলো অন্যান্য শহরে বা অন্যান্য নগরে বিভিন্ন পার্বত্য এলাকায় বা সামুদ্রিক এলাকার ভ্রমণ করার সময় বিভিন্ন ধরনের যানবাহনের সমস্যা হয় বা সঠিক যানবাহন পাওয়া যায় না বা পার্বত্য এলাকায় বিশেষ করে বেশি সমস্যা হয় যেখানে গাড়ি বা যানবাহনের সংখ্যা খুবই কম এর দ্বারা আমি কোথাও বেড়াতে গেলে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয় যেহেতু সেখানের সেখানে পথ ঘাট যথেষ্ট উন্নত নয় তাই সেখানে যানবাহন খুব কম পার্বত্য এলাকায় যথেষ্ট ভালো উন্নত ড্রাইভার নেই যথেষ্ট ভালো গাড়ি নেই যথেষ্ট ভালো পরিকাঠামো নেই তাই এছাড়াও সামুদ্রিক এলাকায়ও যথেষ্ট উন্নত যোগাযোগ ব্যবস্থা নেই তাই বাধ্য হয়ে সব জায়গায় সমান উন্নত ব্যবস্থা না থাকার জন্য বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়